বলছি যে ঘুরতে যেতাম তো শান্তিনিকেতনে ও তো বলেছে মনে হয় বলে নি তোকে জানায় নি রূপ জানাই নি ও তো বলছিলো যে পরের সপ্তাহে যে পরের সপ্তাহর দিকে যাবে

হ্যাঁ ছুটিকে ছুটিকে বলবি যে আমি দাদা ঘুরতে যাবো না তো না না এক দু দিনের মতো যাবো এক দিনে গিয়ে কী করবো এক দিনে গেলে ঘুরতে পারবো না দু দিনের কাছাকাছি রাখ টিকিট আছে টিকিট তো বাই রোড যাবি নাকি ট্রেনে যাওয়ার ইচ্ছা আছে রূপ বলছে ট্রেনে যাওয়ার কথা কিন্তু আমি তো বাই রোড একবার গিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তা আমরা জার্নি করতে গেলে আরও খাটনিও অনেক তো ট্রেন তো মনে হয় এমনি টাইমেই মানে টিকিট তো অ্যাভেলেবেলই থাকে ও ওখানে তো মনে হয় ঘোরা ফেরারও ভালোই জায়গা রয়েছে কেননা কিছু জনা সেখানে গেলো প্রিয় রবীন্দ্রনাথকে আমরা স্মরণ করবো

ঠিক আছে তুই একবার তালে কাজের ওখানে কথা বল আমিও অফিসে জানিয়ে দিয়েছি এবার ম্যানেজার আছে ম্যানেজারকে আর একবার দেখি যাওয়ার আগে রিমাইন্ডার দিয়ে দেবো এদিক থেকে ওরা বলছে যে তাও চার পাঁচজন যাবে এবার লাস্ট টাইমে জানি না কে কী করবে হয়তো চার পাঁচজনার কমও হয়ে যেতে পারে বা চার পাঁচজনের বেশিও হয়ে যেতে পারে হ্যাঁ আপাত

ঘুরে আসলে তাহলেই হুম হুম ঠিক আছে আর তুইও চেষ্টা কর ওই কাজের ওখানে একটু শুনে নেওয়ার ঠিক আছে হুম রাখলাম রে